তো আমি স্কুল বা কলেজে কোনো আঁকা শিখিনি আমি শিখেছি প্রাইভেটে যিনি একজন ম্যাডাম ছিলেন তিনি আমাকে পার্সোনালি শিখিয়েছিলেন তো ওখানে আমি দু থেকে তিন বছর আঁকা শিখি সেখান থেকে আমি কিছু প্রদর্শনীতেও এক দুবার যাই আর আঁকা শিখি বলতে আমি একদম প্রফেশনাল অবধি আঁকা শিখেছি তো সেটা একটা ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে কোনো ভালো কলেজ আছে কি না সেইভাবে তো পার্টিকুলার বলা যাওয়া সম্ভব না কারণ এখন সব স্কুল বা কলেজেই আঁকার জন্য মানে নিজস্ব কোর্স হয় তো যে কোনো কলেজে এখন মোটামুটি গেলে আঁকা ঝোঁকা নিয়ে যদি কেউ কোনো কোর্স বা কোনো সার্টিফিকেট নিতে চাই সে সেটা নিতে পারে ডিপ্লোমা হোক বা কিছু আর আমার নিজের কাজে কোনোভাবে আঁকা ইউজ হয় কি না হ্যাঁ অবশ্যই ইউজ হয় কারণ এখনকার সময় ডিজিটাল আর্ট যেটাকে আমরা বলি সেখানে স্টিকম্যান আর্ট বা কোনো রকমের আঁকা কো মানে স্লাইড বানিয়ে বানিয়ে যে অ্যানিমেশানগুলো হয় সেসব জায়গায় আঁকা ইউজ হয় তো এইসব বিষয়েও আমি আঁকাটাকে ইউজ করি তো এইটাকে আমি যদি আমার নিজের ফিল্ড বলা যেতে পারে ফিল্ডে যদি আমি ইউজ করি তো সেটাও একভাবে ইউসফুল তাছাড়া এই নিয়ে কোনো পার্টিকুলার লক্ষ্য সেরকম আমার কিছু নেই হ্যাঁ এই সব বিষয়ে মানে ডেইলিকার জীবনে যেগুলো ছোটখাটো আমি ইউজ করা হচ্ছে আমার নিজের সেগুলোকে নিয়ে আমি বলতে পারি কিছুটা